বাংলা ভাষার বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্য কিছু যেটা আমার কাছে যেটা মনে হয় তার কিছু আকর্ষণীয় মানে দিকও আছে যেগুলো আমার মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার মানে বলছি বাংলা ভাষা না খুবই মাধুর্য প্রথমত দ্বিতীয়ত বাংলা ভাষা খুব সুমধুর শুনতে হয় আর যারা বা আমি যে বাঙালি আমার তো আমি তো খুবই গর্বিত এবং আমার এতটাও সুন্দর লাগে যে বাংলা ভাষা বলতে সেটা আমার অন্যান্য ভাষা আমি ভাষায় কথা বলে আমার এত ভালো লাগে না আর আমি এত সুমধুর কোনো ভাষাতে পাই না একটা বাংলা ভাষার না একটা সুমধুর ভাব একটা মিষ্টি ভাব একটা আছে দ্বিতীয় অন্য কোনো ভাষাতে ভালো লাগে না দেখবেন কোনো সময় না বাইরের থেকে কেউ যারা অন্য মানে হিন্দি বা হিন মানে তারা যা তামিল এরকম ধরনের কেউ ল্যাঙ্গুয়েজ মানে কথা বলে যারা তারা যদি আমাদের বাংলা ভাষাটা বলেনা ভুল বললেও হয়তো খুব বুঝিয়ে ভালোভাবে বলতে পারে না ভুল বলে তারপরেও না সেটা খুব শুনতে ভালো লাগে খুব সুমধুর লাগে কিন্তু ওদের ভাষাটা আমরা যদি বলি না আমাদের আমরা বললে দেখবে আমাদের এতও ভালো লাগে না আমাদের মুখে জানি না কেন আমার তো মনে হয় বাংলা ভাষাটা যেই বলুক না কেন তার মুখেই একটা সুমধুর একটা মানে একটা শুনতে একটা ভালো লাগে একটা মনে হয় তারও একটা আকর্ষণীয় বলে কিছু মনে হয় যে বাংলা ভাষায় জন্য কিছু একটা আকর্ষণীয় আছে যেটার জন্য সেও শিখতে চায় একবার যে বলবে সে কিন্তু সেই বাংলা ভাষাটা শিখতে চায় কিন্তু আমাদের দেখবেন হাজার হিন্দি সিনেমা দেখছি হাজার হিন্দি মানে ব্যক্তিদের সাথে কথা বলছি তারপরেও সেই হিন্দিটা কিন্তু সেই সুমধুরভাবে বলতে পারি না আমরা তারপরে দেখবেন সেই হিন্দিটা আমাদের বলতে ভালোও লাগে না ঠিক ঘুরে ফিরে দেখবেন বাড়িতে যখন মা বাবার সাথে কথা বলি ঠিক ঘুরে ফিরে আমরা বাংলাতেই কথা বলি কারণ বাংলা ভাষার একটা যে বৈশিষ্ট্য আছে সেটা না অন্য কোনো ভাষার মধ্যে নেই আর বাংলা ভাষা মানে যে আমি আমার অমনি অন্য কোনো ভাষায় তো ভালোই লাগে না আর আকর্ষণীয় ব্যাপার যেটা আছে সেটা দেখবেন কোনো বই গল্পের বই বা কোনো ঠাকুরের বই যেটা ভগবদ্গীতা ঠিক আছে এইগুলোতে না মানে এতো সুন্দরভাবে বাংলা ভাষাটায় লেখা বইগুলো তো তা এত আকর্ষণীয়ভাবে সুমধুরভাবে ভাষাগুলো দেয়া না তো তার জন্য তো আমার মানে আমার বলে না যে কেউ রই একটা আকর্ষণ হবে যে না কথাটা শুনি কেউ পড়তে না পারলেও সে পাশে বসে শুনবে বা মনে হবে যে না আমি পড়ি এরকম মনে হবে সে এই বইগুলো মানে পড়তে এতই ভালো লাগে বা এতটাই শুনতে ভালো লাগে যেরকম ধরুন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সেক্ষেত্রে না আমার বাংলা বইগুলো পড়তে আমার যেমন প্রবলেম হয় না কারণ আমার এটাই মানে আরও আমার আকর্ষণ লাগে যেন আমি বাংলাটা পড়বো তারপর যে সুমধুর ভাষাগুলো থাকে সেটাও খুব সুন্দর লাগে পড়তে বাংলায় বিভিন্ন গান শুনতে যখন কোনো গান হয় তখন এতো আকর্ষণ মনে হয় যে এই গানটার এই মানেগুলো যখন মানে গানটার যে মানেগুলো যখন মানে কানে বাজে গানটা তার মানেগুলো যখন ভেতর থেকে আসে নিজের মনে মনে আসে যে এই গানটার এই মানে তো তখন এত খুবই আকর্ষণীয় মনে হয় যে গানটা আমি শুনি এতই আকর্ষণীয় ভাষা দিয়ে গানগুলো তৈরি হয় তো দেখবেন সে জন্যন্য বাংলা গান বাংলা কবিতা বাংলা গল্প তারপরে বাংলায় কোনো লেখা মানে ভাগবদ্গীতা হোক বা লক্ষ্মী ঠাকুরের বই হোক এই সমস্ত যা যা জিনিস আছে তো সেগুলো শুনতে এতো সুন্দর লাগে বা এত সুমধুর লাগে তার জন্য যে কোনো মানুষেরই একটা আকর্ষণ চলে আসবে যেটা বা যে বৈশিষ্ট্যগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে বা এত সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো থাকে না সেটাতে মনে হবে যে এত আকর্ষণ করছে কিছুতে যে এত আকর্ষণই হচ্ছে যে এটা শুনি বা এটা পড়ি বা এটা বলি এরকম তো আমার তো মনে হয় যে বাংলা ভাষার এই ভা সুমধুর বা স্বাচ্ছ্যন্দতা বা যে মিষ্টতা ভাব আছে বাংলা ভাষায় সেই এই বাংলা ভাষার যে মিষ্টান্ন বৈশিষ্ট্য তার থেকে আমার মনে হয় আকর্ষণীয় অবশ্যই মনে হয় আর আকর্ষণীয়তার কারণেই এইগুলোই আমার মনে হয় যে এই জন্যই এর খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে